আমার সাম্প্রদায়িক ধার্মিক নেতা বলতে আমি স্বামী বিবেকানন্দকে খুব ভালোবাসি আমার জীবনে ওঁর ভূমিকা বলতে আমি ওঁর ব্যাপারে যখন জানতে পেরেছে পড়েছিলাম তো ওঁকে জানার আগে আমি আমিষ ভোজী ছিলাম এবং কিন্তু ওঁর ওঁর ওঁর ব্যাপারে যেই আমি বই পড়তে শুরু করলাম তো ওঁর যে ধারণা জীবে প্রেম করে যেইজন সেবিছে ঈশ্বর এই কথাটাই আমার জীবনকে পুরবোর্ত পুরোপুরি পরিবর্তন করে রেখে দিয়েছে আমার খাবার দাবারে পরিবর্তন এনেছে আমার জীবন আমার আধ্যাত্মিক যাত্রায় বিশাল বড়ো পরিবর্তন এনেছে হ্যাঁ বলতে পারেন যে উন ওঁকে জানার পর আপনি নিজেই নিজের মধ্যে একটা চেতা পরিবর্তন অনুভব করতে পারবেন আপনি নিজেই নিজের পরিবর্তনটা সবাই দেখতেও পারবে আপনার